ভারতের জনপ্রিয় খেলা তো অনেক আছে তার মধ্যে ক্রিকেট হকি ফুটবল কাবাডি ও খোখো প্রভৃতি আর ভারতীয় খেলোয়ারদের মধ্যে হচ্ছে ক্রিকেটার হচ্ছে বাংলার সৌরভ গাঙ্গুলি এছাড়া সৌরভ গাঙ্গুলি এছাড়া শচীন তেন্ডুলকর রাহুল দাবিড় কপিল দেব এগুলি এনারা হলোন ক্রিকেটার আর ফুটবলার হল বাইচুং ভুটিয়া সুনীল ছেত্রী আশালতা দেবী প্রভৃতি